হ্যাঁ আমি আমার মোবাইল থেকে অর্ডার দিয়ে একটি ইস্তিরি কিনেছিলাম যেই ইস্তিরিটি আমার পরিবারের দরকার ছিল তার জন্য আমি সেই ইস্তিরিটি কিনেছিলাম যেহেতু আমি জামা কাপড় পরি তার জন্য আমাকে সেই ইস্তিরিটি করে জামা কাপড় আমার আয়রন করার জন্য বা ইস্তিরি করার জন্য সেই ইস্তিরিটা আমি অর্ডার দিয়েছিলাম সেই ইস্তিরিটি খুবই খারাপ এসেছিলো সেই কারণে আমি বলতে চাই যে ইস্তিরিটি ইস্তিরিটি আমরা এনে বাড়িতে যখন ইলেক কারেন্টে দিই ইস্তিরিটা তখন ইস্তিরিটা তো কোনো রকম কাজই করছে না প্লাস ইস্তিরিটা কোনো রকম গরমই হচ্ছিলো না সেই কারণে যার নিজে তার কোনো তাপমাত্রা না থাকায় সেই জিনিসটি কোনো রকম আমাদের কাজে আসে নি তার কারণে আমরা সেই জিনিসটিকে ফেরত করি বা সেই জিনিসটি খুবই খারাপ বলে রেকমেন্ড করি খুবই খারাপ বলে বলি এবং তাদের জানাই যাদের কাস থেকে আমরা সেই জিনিসটি নিয়েছিলাম